আমার জীবনে ঘটে যাওয়া অপ্রত্যাশিত জিনিসটি হল আমি একবার পাহাড়ে গিয়েছিলাম খুব উঁচু বরফ ঢাকা পাহাড়ে আমি উঠেছিলাম এই বয়সে আমি অনেকটা উঁচুতে উঠেছিলাম পাহাড়ের সেখানে বরফ ঢাকা ছিল সেই পাহাড়ে উঠে আমি খুব মজা পেয়েছিলাম তো সেখানে গিয়ে আমি অবশ্যই ফোটো ফোটো উঠিয়েছিলাম কারণ সেই ফোটো আমি সোশাল মিডিয়ায় পোস্ট করব আমার অ্যাকাউন্টে বাড়ি ফিরে এসে বাড়িতে সবাইকে দেখাব সেই জন্য আমি অবশ্যই ফোটো উঠিয়েছিলাম সেখানে ফোটো উঠিয়ে সোশাল মিডিয়াতে পোস্টও করেছি তো আমি অনেক কম বয়সে অনেকটা উঁচু বরফ ঢাকা পাহাড়ে উঠেছিলাম